হ্যালো হ্যাঁ বলুন কী লাগবে বলুন হ্যাঁ রাইস আছে হুম মটর পনিরও হবে মাটন আচ্ছা ঠিক আছে তাও হবে তরকারি সবজির একটা তরকারি হবে হবে শুক্তো একটা হবে কোনটা আপনি নিতে পছন্দ করবেন বলুন চিকেনের কোনো আইটেম আপনার চাই চিকেনের কোনো আইটেম নেবেন কি না মটন আর কী সবজির তরকারি আচ্ছা হ্যাঁ সে ঠিক আছে আপনার খাবার অবশ্যই আপনার ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু ওই খাবারের সাথে কি দাম আপনি যে অ্যাপ থেকে অর্ডার করলেন সেই অ্যাপেই পেয়ে যাবেন মানে ধরুন এক একটা খাবারের পিছনে দেড়শো তরকারিগুলো পঞ্চাশ এরকম করে বাজেট আছে যেটা আপনি চুজ করবেন সেরকমভাবে খাবার যাবে আপনার কাছে হ্যাঁ আছে আরেকটা আছে পোহা আর লুচি যদি আপনি এর সাথে অ্যাড করতে চান তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন

তো আপনি কি থেকে নিয়েই নিয়ে দেখতে পারেন কারণ এইগুলো অফার চলছে এখন যদি এর সাথে অ্যাড করে দেন তাহলে কিন্তু ফিফটি ডিসকাউন্ট যে টাকাটা হবে সেটার অর্ধেক টাকা আপনাকে পেমেন্ট করতে হবে

দেখুন যদি আরেকটু ভেবে দেখুন ডিসকাউন্টটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে তাহলে লুচি আর পোহা দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অর্ডার করে দিন আপনার বাজেট অনুযায়ী আপনার ঠিকানায় পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই হুম ঠিক আছে